আমি একজন কলেজের ছাত্র তো কলেজে পড়াকালীন আমার সব থেকে বড় যে সমস্যাটি হয়েছিল আর্থিক সমস্যা এক সময় এমন এসেছিল যে বাবা এক মাসের টাকা পাঠাতে পারেননি তাই জন্যে হোস্টেলে আমি সঠিক টাইম সময়ে টাকা দিতে পারিনি এবং পরীক্ষার আবেদনেরও সময় চলে যাচ্ছিল যদি না আমি পরীক্ষার জন্য আবেদন করতে পারি তাহলে আমার শিক্ষাজীবন অনেকটাই পিছিয়ে যাবে তাই সেইসময় আমি এই সমস্যাটির সমাধানের জন্য ভেবেছিলাম যে আমি এবারে বাবার কাছ থেকে টাকা না নিয়ে নিজেই এই সমস্যাটির সমাধান করব তাই আমি একটি দৈনিক কাজে যোগ দিই এবং ওই কাজটি নিয়মিত করতে থাকি পড়ার টাইমে পড়তে থাকি এবং ওইখান থেকে যে টাকাটা আসে সেখান থেকে আমি হস্টেলের টাকা দিতে পারি এবং পরীক্ষার জন্য আবেদন করার যে টাকার দরকার ছিল সেটাও আমি আবেদন করতে পারি এর ফলে এই সমস্যাটি আমি খুব সহজেই সমাধান করেছিলাম আমার নিজের পরিশ্রমের মাধ্যমে